দশ লক্ষ চুরানব্বই হাজার সাতশত বিরাশি এক লক্ষ সাতাত্তর হাজার নয়শত আশি দুই লক্ষ আটতিরিশ হাজার পাঁচশত তিরিশ সাত লক্ষ সত্তর হাজার তিনশত চল্লিশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সাতশত বারো